হ্যাঁ শিক্ষার্থীরা অবশ্যই একটা বৃত্তি পায় যখনই তারা কোনো একটা ভালো ফলাফল করে তখনই সেই ফলাফল হিসাবে তাদেরকে একটা বৃত্তি দেওয়া হয় এবং মহিলা ছাত্রদের জন্য যথেষ্ট পরিমাণে স্কিম আছে যেমনি হচ্ছে শিক্ষাশ্রী তারপর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার অনেক ধরনের স্কিম বার করেছে যার জন্যে মহিলারা পড়াশুনার সাথে সাথে তারা নিজেদের টিউশন পড়ার যে ক্ষমতা সেটাকেও তারা বৃদ্ধি করতে পারে